বর্তমানে আমার প্রিয় আধ্যাত্মিক শিক্ষক হলো আমার মা আর বাবা আমি তাদের সম্পর্কে কীভাবে জানতে পেরেছি বলতে গেলে ছোট থেকেই তাদের আমি দেখে আসছি তারা কতো কষ্ট করে এবং তাদের কত ছোট ছোট ইচ্ছাগুলিকে দূরে রেখে আমাদের ইচ্ছাগুলো পূরণ করার জন্য তারা কতটা কষ্ট করে চলেছে দিনের পর দিন ছোট ছোট থেকে বড় হতে হতে হতে অনেক কিছুই দেখেছি যেমন ছোট থেকে ছোট যখন আমি স্কুলে যাই আমার মা সকালবেলা নিজে না খেয়ে তার সে আমাকে খাবারটা খাইয়ে তাড়াতাড়ি করে স্কুলে পাঠানো এবং বাবা নিজের অনেক পছন্দের জামা না কিনে কাজ থেকে আসার সময় অনেক জামা আমার অনেক অনেক রকমের জামা আমার জন্য কিনে আনা এবং আমার পছন্দের খাবারগুলো বেছে বেছে নিয়ে আসা অনেক খাবারই হয়তো বাবার অপছন্দ তাও আমার পছন্দ বলেই হয়তো সেগুলো নিয়ে এসেছিল এভাবে তাদের সম্পর্কে আমি অনেক কিছুই জানতে পারি এবং ছোট থেকে বড় হতে হতে সেটুকুনিও আমার সেটুকুনি আমি অর্জন করতে পারি যে হয়তো আমি মা বাবার মতন আর কাউকে পাবো না মা বাবা যেভাবে আমাদের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়েছে কেউ হয়তো সেইরকম দেবে না মা বাবার সাথে কারোর তুলনা হয় না এবং মা বাবার ঋণও আমি কক্ষণও শোধ করতে পারবো না